পশ্চিমবঙ্গের প্রধান ভাষা হলো বাংলা ভাষা এবং যারা বাংলা ভাষা বলে তাদেরকে বাঙালি বলা হয় বাঙালিরা পশ্চিমবঙ্গ ছাড়াও ত্রিপুরাতে আছে বিভিন্ন রাজ্যে তারা থাকে তাদের দ্বারা বিভিন্ন রাজ্যে বাংলা ভাষা প্রচলিত হচ্ছে এছাড়া বিদেশ থেকেও অনেক মানুষ বাংলা ভাষা শিখতে আসে এবং বাংলার সাংস্কৃতিক জিনিসগুলি দেখতে আসে ফলে এখান থেকেও তারা বাংলা ভাষায় শিখে যায় এবং বিদেশে বলে